হ্যাঁ আমি একটা মাছ ধরার বিষয় জানি যে একটা স্প্রাইট বা কোনো কিছু বোতল কেটে বা জলের বোতল কেটে তার ভেতরে আটা দিয়ে পুকুরে ডুবিয়ে রাখলে তাতে বড়ো বড়ো মাছ ঢোকে তারপরে আরও বিভিন্ন বিভিন্ন খাবার ও পিঁপড়ের ডিম পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরলে মাছটা বেশি পড়ে তারপর আমিও ধরি পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরলে মাছ খুব বেশি মাছ পড়ে আর বিশেষ করে নদীতে যারা মাছ ধরার সময় খাবার দিতে হয় আরও আর মানে আমি একবার গিয়েছিলাম নদীতে মাছ ধরতে সেখানে ছিপ ফেলেছি জাল পেতে দিয়েছি আর জালটা এমনভাবে বসাতে হবে না যেমন দেখা যায় আর দেখা গেলে জাল জালে মাছ পড়বে না আর মাছ ধরাার আরো আরও নিয়ম আছে যেমন একটা পাইপ কেটে পুকুরে খাবার দিয়ে একদিকে মুখ আটকে মুখ আটকে দিয়ে মানে ওই পুকুরে ফেলে রাখলে বড়ো বড়ো কই মাছ শিঙ্গি মাছ আর বড়ো বড়ো রুই কাতলা আরও বড়ো বড় মাছ তাতে আটকায় আর সেই মাছটা ধরে অনেক মাছ হয় তারপর নদীতে জাল বসিয়ে অনেক মাছ ধরে ধরে সেই মাছটা আবার নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হয় সেই মাছ বিক্রি করে টাকা হয় সেই টাকা দিয়ে সংসারে যাবতীয় জিনিসপত্র সবজি বাজার টাজার কিনে আনা হয় আরও বিভিন্ন বিভিন্ন মাছ ধরার পদ্ধতি আছে যেমন হুইল হুইল আমরা একবার নদীতে ঘুরতে গিয়েছিলাম দীঘাতে সেখানে গিয়ে ওখান থেকে হুইল ভাড়াই করে নিয়ে আমরা মাছ ধরতে গিয়েছিলাম আর একটা বড়ো মাছের আটকে ছিলো হুইলে তারপর আমরা সবাই মিলে মাছটাকে ধরে তুললাম তুলে দেখলাম যে অনেক বড়ো মাছ তারপর ওখানে পারমিশন ছিল যে সেই মাছটাকে ছেড়ে দিতে হবে তারপর সেই নদীতে মাছটা ছেড়ে দিলাম আরও আরও ভালো লাগে মাছ ধরতে আমাদের আর মাছ ধরার আমার একটা ভালো নেশা